আমরা সমুদ্রে মাছ ধরতে যাই এবং সেখান বাড়ি থেকে দোন বা জাল আমরা নিয়ে যাই জাল দিয়ে বড় বড় চিংড়ি মাছ ধরা হয় চিংড়ি মাছ দোন আছে দোনে বঁড়শি আছে সে বঁড়শি দিয়ে সাগরে আমরা চিংড়ি মাছ দিয়ে দোন ফেলি এবং সেই দোনে জাবা মাছ ছেলে মাছ ভেটকি মাছ কান মাছ আরও অন্য অন্য মাছ

সেই সব মাছ আমরা বাজারে বিক্রি করি বাজারে সবচেয়ে ভেটকি মাছের দাম বেশি সাত আটশো টাকা কিলো জাবা মাছ পাঁচশো টাকা কিলো ছেলে মাছও পাঁচশো টাকা পাঁচ ছশো টাকা কিলো কান মাছ তিন চারশো টাকা কিলো এইভাবে আমরা মাছ সমুদ্রে ধরি সমুদ্রে যেয়ে আমরা নৌকো করে ছোটো নদীর মধ্যে থাকি সমুদ্রের ছোটো নদী তার মধ্যে থাকি আবার জোয়ার লাগলে বাইরে বেরিয়ে আমরা দোন দিই সেই দোনে মাছ ওঠে আমরা মাছ প্রথম নৌকোর গায়ে বেঁধে রাখি বা বরফ অনেকেই বরফ নিয়ে যায় বাক্স করে এ বাক্সও রেখে দেয় দিয়ে ওখান থেকে আমরা আবার ফিরে এসে বাজারে বিক্রি করি মাছ মাছ ধরে প্রচুর পয়সা পাই আমাদের সংসার নির্বাহ হয়